হ্যাঁ আমি পুরুলিয়া থেকে দীপা বলছিলাম আমি আপনার নাম্বারটা ফেসবুক থেকে পেলাম বলছিলাম যে আপনি কি জুয়েলারির ব্যবসা করেন হ্যাঁ দিদি আমার না অনেকগুলো জিনিসই দরকার ছিল মানে আমি আসলে বাড়ি থেকেই ব্যবসাটা চালাই তো সামনে তো পুজো তো ভাবছিলাম আপনার কাছ থেকে আপনার কালেকশনগুলো আমার আমার খুব ভালো লেগেছে তো আপনার কাছ থেকে কিছু ওই গয়না নিয়ে এসে বাড়ি থেকে আমি বিক্রি করতে চাই তো আপনার বাড়িটা কোথায় ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি মানে আপনার ওখানে গিয়ে পরে আপনাকে একবার ফোনে কথা বলে নেব আপনার সাথে বলছিলাম দিদি আপনার কাছে কী কী জিনিস রয়েছে একটু যদি বলেন আমাকে আচ্ছা ও আর আপনি কি হোলসেল হোলসেল রেটে দেন আচ্ছা আচ্ছা ওটাই বলছিলাম হ্যাঁ মানে আমিও আসলে তাহলে গুচ্ছ করেই নিতাম আর কি মানে অনেকটা করেই নিতাম তাই জিজ্ঞাসা করছি যে হোলসেল কি না আচ্ছা আর বলছিলাম যে ওই এখন অক্সিডাইসের পাশাপাশি যে সোনার মানে সোনালি যে রঙের যে জুয়েলারিগুলো চলছে না সেগুলো রয়েছে ওই গলার কাছে কোমরবন্ধনী তার পরে কানপাশা কানের ওগুলো রয়েছে ওগুলোও আছে আচ্ছা আচ্ছা আর এই গয়না ছাড়া কি এরকম আর ক্লিপ বা কী যে সব জিনিসগুলো মেয়েদের নেলপলিশ ওগুলোও কি আপনি রাখছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে সামনের সপ্তাহেই যাব আপনাকে ওটাই বলছিলাম তাহলে এসে পরে আমি তখন আপনি একবার আমাকে এটাই কি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার আমি তাহলে আপনি তাহলে এই নাম্বারেই আমাকে একটু আপনার ওই ঠিকানাটা একটু লিখে দিতেন

হ্যাঁ আমাকে এই নাম্বারেই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে আমি তাহলে পরের সপ্তাহে আসছি কেমন আচ্ছা